শিক্ষা হলো জাতির মেরুদন্ড শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না শিক্ষা আনে আলো শিক্ষা অগ্রগোত দূত বলা যায় তেমনি সংস্কৃতিও কোনো শিশু একটা পরিবার থেকে তার সমাজ থেকে যে সংস্কৃতি শিখে আসে সেটাই তার পরিপূর্ণতা লাভ করে প্রতিটা সমাজে প্রতিটা ঘরে ঘরে সংস্কৃতি ভিন্ন ভিন্ন এবং গ্রামীণ দিকে বেশির ভাগই গ্রামীণ দিকে দেখা যায় যে সংস্কৃতির ধারণা আলাদা আলাদা কারণ এখানে বহু ধর্মের বসবাসী মানুষ আছে ধর্মের ভিত্তিতে সংস্কৃতিও আলাদা হয় মানুষরা সংস্কৃতির দিকে ধর্মীয় দিকটা বেশি দেখে ধর্মীয় দিকটা বেশি মানে আবার কে সংস্কৃতি হলো শিক্ষার অঙ্গাঙ্গী রূপ সংস্কৃতি ছাড়া যেমন শিক্ষা পরিপূর্ণ হয় না তেমনি শিক্ষা ছাড়া সংস্কৃতি চর্চাও পরিপূর্ণ হয় না আমরা শিক্ষিত করি সমাজকে নিজের চোখে ভুলগুলো ত্রুটিগুলো নিজের চোখে দেখার এবং শিক্ষিত সমাজ যখন বেশিরভাগই তরুণ সমাজ শিক্ষা যেমন অপসংস্কৃতি সংস্কৃতির যখন অপসংস্কৃতি দেখা যায় তখন তারা প্রশ্ন তোলে যেমন কিছু কিছু ক্ষেত্রে আমরা যেহেতু কোনো ধর্মীয় অনুষ্ঠানে গ্রামের কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমরা ভিন্ন ধর্মের মানুষকে প্রবেশে নিষেধ করি সেটা এখন সাংস্কৃতিক শিক্ এখন শিক্ষিত ছেলে মেয়েরা সেগুলোর প্রতি প্রশ্ন তোলে আবার আমরা যে গ্রামীণ হিন্দু রীতিতে আছে গোবর ন্যাপা সকাবেলা করে গোবর জল দিয়ে যে অশুভ শক্তি ইয়ে করে সেটাও বিজ্ঞানের ভিত্তিতে দেখা যায় যে রোগ জীবাণু আটকায় তবু সেটা নিয়ে আমরা প্রশ্ন তুলি এবন কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক ধরুন সংস্কৃতির যেইগুলো আমরা মানি সেগুলো আমরা শিক্ষিতের নিজের মন সেগুলো মানতে চায় না কোনো মেয়ের বিয়ে নাহলে যদি তাকে লগ্নভ্রষ্টা বলা তার অন্য কোথাও বিয়ে না হওয়া তাদের একঘরে করে দেওয়া এগুলো আমরা প্রশ্ন তুলি কেন এগুলো হবে আজ বিংশ শতাব্দীতে অনেক অপসংস্কৃতিই হয় না তবুও কিছু কিছু অন্ধকারময় সময় যায় কিছু কিছু মানুষ এখনও অন্ধকারাচ্ছন্ন আবদ্ধ হয় হয়ে আছে তাদের শিক্ষার আলোয় এনে শিক্ষিত করে তুলতে হবে তাদের মনের সংস্কারগুলো জাগ্রত করতে হবে কিন্তু আমরা পারি না কিছু কিছু ক্ষেত্রে বড্ড গোঁড়া যে সমাজগুলো থাকে গ্রামীণ যারা বড়ো মানুষ উচ্চ বংশীয় তাদেরকে সম্মান করতে হবে নিম্ন বংশীয়দের এটা কেন হবে এটা কেমন সংস্কৃতি তাই আমাদের শিক্ষা আমাদের সঠিকটা চোখে আঙুল দিয়ে সঠিকটা দেখায় আমাদের